হ্যালো ভালো আছি রে তুই

হ্যাঁ রে তুই আসবি ঠিক আছে সব খাতাগুলো নিয়ে যাবো তুই নিয়ে নিবি চারটে দিয়ে ভূগোল পড়া আছে হ্যাঁ রে দাঁড়াবো তোর জন্য আচ্ছা

হ্যাঁ গিয়েছিলো তো লাবু গিয়েছিলো লাবুর থেকে নিয়ে নেওয়া হবে দু জনে

হিস্ট্রি স্যার করায়নি বাদ বাকি সব দিয়ে দিয়েছে ফোনে

আচ্ছা পড়তে আসবি বুঝিয়ে দোবো

ঠিক আছে